পশ্চিম মেদনীপুরের ঐতিহ্যবাহী খাবার হল ক্ষীরপাইয়ের ব্যবসা যা তৈরি করার জন্য চালের গুঁড়ি তেল এবং মিষ্টির রসের প্রয়োজন হয় আর এখানে ভালো খাবার খাওয়ার জন্য সাধারণত কাছাকাছি রেষ্টুরেন্ট আছে রুচিতমা রেষ্টুরেন্ট সেখানে খুবই ভালো খাবার পাওয়া যায়